আমার জীবনে শেখা এমন কিছু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ শিক্ষার সাথে সাথে সেটা হলো চিত্রকলা চিত্রকলা আমি প্রথমে সেটার প্রতি কোনো আগ্রহ ছিলো না কিন্তু আমার বাড়িতে আমার ছোটো মামা সে ড্রইং টিচার তো তাকে দেখেই আমার এর প্রতি একটা গুরুত্বপূর্ণ একটা ভাবনা আসে যে আমি এটা করবো তো তারপর আমি এটার প্রতি একটু ঝোঁক আসে তো আমি এখানে আমার চিত্রকলা নিয়ে কাজ শুরু করি তার কাছেই আমার হাতেখড়ি তো আমি চিত্রকলা নিয়ে এগোতে থাকি তারপর ওখান থেকে আমার মোম কালার দিয়ে আমার আঁকা শুরু হয় তারপরে ওয়াটার কালার অয়েল পেন্টিং অ্যাক্রেলিক কালারস অন্যান্য আরও গ্লাস পেন্টিং আমি করে থাকি এই আঁকার সাথে সাথে তারপর আমি জানতে পারলাম যে এই চিত্রকলায় একটা করে পরীক্ষা দিতে হয় বার্ষিক পরীক্ষা তো সেটাও আমি দিতে থাকি সাথে সাথে তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার করতে করতে আজ সেভেন্থ ইয়ার কমপ্লিট হয়েছে তো আমার এই গুরুত্বপূর্ণ চিত্রকলার সাথে সাথে অনেক জায়গাতেই এটা আমার কাজে লেগেছে তো এখন আমি এই গুরুত্বপূর্ণ পাঠের প্রতি খুবই ঝোঁক আমার এখন আরও বেড়ে গেছে এবং আমার পরিবারও খুব এটাতে আমাকে সহযোগিতা দেয় এবং আমি আমার এই বিজনেস এখন আমি যেটা করে চলেছি বর্তমানে তার সাথে এই ভবিষ্যতে চিত্রকলাতেও একটা আমার ভাবনা আছে তো আমি যদি কোনো সুযোগ পেয়ে থাকি ভালো অপরচুনিটি যদি পাই তো আমি সেটা করার চেষ্টা করে থাকবো